হ্যালো

হ্যাঁ বলছি আমি একটা ফোন নেবো সেই বিষয়ে বলছিলাম আপনার ভালোর মধ্যে বাজেটের মদ মানে মোটামোটি ভালোর মধ্যে কম খুব বেশি দামি না মাঝামাঝির মধ্যে পনেরো কুড়ি হাজার টাকার মধ্যে কীরকম সেট আছে বলে মনে হয়

তা ওয়ান প্লাস সেটটা ওর ব্যাটারি ফাংশান টাংশান কি ভালো তো নাকি হুম ও ঠিক আছে আমি একটা ফোন নেবো দরকার ওই জন্য করে আমি কবে কখন কোন সময় খোলা থাকবে কী বার কী বার বন্ধ থাকে অল টাইম খোলা সব দিন

ঠিক আছে আবার দো হ্যাঁ কোন ঠিকানায় দোকানটা ও ঠিক আছে হুম